হ্যাঁ ফোনের বিষয়ে তো অত কিছু জানি না তা আমি যা জানি আমি কিছু জানি না ধরতে গেলে শুধু ওই ফটোটা তুলি কোনো বাড়িতে বসে থাকলে যে ফটো তুলতে ইচ্ছে হচ্ছে তাই জন্য করে ফটো তুলি কোনো কোথায় ঘুরতে গেলে বা বিয়েবাড়ি গেলে একটা আধটা ফটো তুলি তারপর ক ছাওয়াল মেয়ে আছে তাদেরও ফটো তুলি তারাও ঘুল ঘুরতে গেলে ফটো তুলে কোথায় দীঘায় ঘুরতে গেলেও ফটো তুলি দার্জিলিংয়েও ঘুরতে গেলে ফটো তুলি আর হচ্ছে কি বিভিন্ন বিভিন্ন বিভিন্ন জায়গা বা যে জায়গাটা যাবো ফোটো তুলো বাড়িতে একটু বসে রইছি ভালো লাগে না কী করবো একটা ফোটো তুলি হম আবার হচ্ছে কে কী করবো রাস্তার দিকে ঘুরতে যাচ্ছি বা কোনো মামার বাড়ি যাচ্ছি বা পিসির বাড়ি যাচ্ছি গিয়ে এই জায়গাটা ভালো লাগলো এই জিনিসটা ভালো লাগলো তাই ফোটো তুলি বা কোনো কাকার বাড়ি বা কোনো দিদির বাড়ি বা বোনের বাড়ি বোনের বাড়ি যার বাড়িতে যাবো যে এই জিনিসটা ভালো লাগছে বা দিদির সাথে বোনের সাথে মার সাথে জ লোকের সাথে একটা আধটা করে ফোটো তুলি বাবার সাথেও ফোটো তুলি ঘুরতে গিয়ে হচ্ছে কলকাতায়ও কলকাতায় যখন হচ্ছে গিয়ে জামা প্যান্ট কিনতে যায় কিনতে গিয়ে হচ্ছে গিয়ে এই জিনিসটা এই ফুলটা বা এই টেডিটা ভালো লাগছে এই টেডিটার ফোটো তুলি এই ফুলটা ভালো লাগছে এই ফুলটার ফোটো তুলি তাই জন্য করেো যে কোনো জিনিস দেখবো ফোটো তুলবো আমি তত কিছু জানি না ফোনের বিষয়ে তাই ফটোটা তুলতে জানি বলে ফটোটা তুলি স্কুলে স্কুলে তো আমার ছাল মেকে স্কুলে দিয়ে আসি স্কুলে দিয়ে আসতে গিয়ে যে এই এই জিনিসটা ভালো লাগছে এই জিনিসটা কিনবো বা এই জিনিসটা দেখবো দেখি আমিও দেখি ভিডিও করে রেখে দিই ফোটো তুলে রেখে দিই যে এটা অন্যকে দেখাবো যেই জিনিসটা ভাল লাে যেই জিনিসটা এবারে গিয়ে কিনবো এখন কিনি নে পরে গিয়ে কিনব তাইজনকে ও ফটোটা তুলে আনি অন্যকে দেখাই যে আমার বাড়ি আছে কাকির বাড়ি আছে এমনি বাড়ির আত্মীয় আশেপাশে আত্মীয় আছে তাদের বাড়িতে দেখায় যে ফটোটা ভালো লাগছে এই জিনিসটা ভালো লাগছে এই জিনিসটা কিনবো